সাধারণত পশু খাদ্য বলতে যেমন ঘাস খড় তারপর সর্ষের খোল তারপর সয়াবিন এগুলো স্বাস্থ্যকর ঠিকই কিন্তু প্রাকৃতিক যে ঘাস টাস এগুলো খেলে পশুদের কিন্তু অনেক উপকার হয় স্বাস এগুলোই সাধারণত স্বাস্থ্যকর কিন্তু পশুদের যে দোকানগুলো আছে সেই দোকান থেকে খাবা পশুদের খাবার নিলে সেগুলো একটু দাম হয় হয়তো ব্র্যান্ডের ওগুলোতেও পশুদের খুব ভালো উপকার হয় শুনেছি যাই হোক ঘাস খড় আর তারপর সরষের খোল সোয়াবিন ভুট্টা এগুলো কিন্তু খেলে পশুদের উপকার হয় ঠিকই কিন্তু একটু ব্র্যান্ডেড খাবার কিনলে আরও উপকার হবে আর সাধারণত পশুরা একটু মানে ওই যে ঘাস ঘাস খেতেই বেশি পছন্দ করে কিন্তু বেশি ওই কী বলে এগুলো যেন সর্ষের খোল ভুট্টা ঘাস এগুলোই খায় স্বাভাবিক স্বাস্থ্যকর উৎপাদন বলতে পশুদের দোকান থেকে মনে করি পশুদের দোকান থেকে যে খাবারগুলো ফলে সরষের খোল কিংবা আরও ব্র্যান্ডেড অনেক খাওয়ার পাওয়া যায় ওগুলো খেলে কি বলুন তো আরও মানে আরও স্বাস্থ্যকর ওগুলো একটু দাম নেবে হয়তো ঠিকই কিন্তু ওগুলো অনেক প্রোটিন অনেক স্বাস্থ্যকর হয় আমিও কিনেছিলাম একবার কিন্তু ভালো দেখলাম কোম্পানিটাও খুব ভালো যাই হোক এগুলোই হচ্ছে প্রোটিন খাওয়ার